হ্যাঁ আমি একটি মাঝ বয়সী গোষ্ঠীর একজন অংশ যারা বয়স্ক এবং তরুণ বয়সী যা চাই তার মধ্যে সব কিছু বজায় রাখার চেষ্টা করে এই দুটি আলাদা জগৎ এবং উভয় প্রজন্ম সাধারণত এবং এই প্রজন্মের মধ্যে পার্থক্য পরিচালনা করার আমার যে অভিজ্ঞতা সে সম্পর্কে যদি আমাকে বলতে হয় সেটা তাহলে আমি বলবো যেহতু আমি একজন মাঝ বয়সী মহিলা তো আমার বাড়িতে বয়স্করাও রয়েছে এবং ছোটো বাচ্ছারাও রয়েছে তো বয়স্কদের মানে অভাব আবদার যেভাবে আমি পালন করি এবং বাচ্ছাদের চঞ্চলতা যেভাবে আমি সামলে চলেছি সেটা যদি আমাকে বলতে হয় তাহলে আমি বলবো যে যারা বড়োরা রয়েছে আমার বাড়িতে তাদের খেয়াল রাখা তাদের কথা শুনে চলা এবং তারা যে পথে আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের প্রজন্মকে সেটা অনুসরণ করা আমি বলবো আমার দায়িত্ব কারণ বড়োরা যেটা বলে কোনো কিছু খারাপ হওয়ার জন্য বলে না ছোটোদেরকে তাদের কথাটা শুনে চলা আমার মনে হয় যে ঠিক একটা বিষয় তাদেরকে খেয়াল রাখার ঠিক মতন খেতে দেওয়া তাদেরকে নিয়েও ঘুরতে বেরোনো তাদের মতো করে চলা তাদের কথা শোনা তাদের যে বয়সটা তাদের যে মানে চিন্তাভাবনা সেটার সঙ্গে আমাদের চিন্তাভাবনা এখন নাও মিলতে পারে কিন্তু তবুও তাদের চিন্তাভাবনাকে সম্মান জানানো এবং নতুন প্রজন্ম যে তরুণ প্রজন্ম রয়েছে বাচ্ছাদের বাচ্ছারা এখন চঞ্চলতা বজায় রেখে চলে তাদের মানে আবদার মেটানো তাদের যে এখন খেলাধুলার বয়স পড়াশোনা করার বয়স নতুন নতুন কত কিছু এখন সোশ্যাল মিডিয়া উঠেছে বাচ্চারা ইউটিউব দেখে কার্টুন দেখে কত কিছু জানতে পারে যেগুলো ও তারা নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ভালো বিষয় কিন্তু তাই আমি বাচ্ছাদের জগতকে নিয়ে মানে ন তরুণ প্রজন্মের জগতকে নিয়েও আমি চলতে পারি এবং মা যারা বয়স্ক গোষ্ঠী রয়েছে তাদের নিয়েও আমি চলতে পারি